হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমাদের এখানে ফ্রেশ শাক সবজিই থাকে মানে সেই বিষয়ে আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি হুম না না সে তো বলে কিন্তু এখানে আমাদের সেলটা দেখবেন মানে এতটা সেল নয়তো হতো না যদি না ঠিকঠাক দিতাম না না আমাদের ডেলিভারি অপশান তো নেই আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি একেবারে হয় হ্যান্ডেই আমরা দিই হ্যান্ড টু হ্যান্ড আসলে ডেলিভারি হয় হুম আচ্ছা পালং শাক নেবেন পালং শাক থাকবে মেথি শাক থাকবে লেটুস শাক থাকবে হুম কোনগুলো নেবেন আপনি বলুন সবই তো রয়েছে আর শুধু মুসাম্বিই লাগবে আচ্ছা আচ্ছা আর হ্যাঁ শীতকালে ওটা মানে এখন তো শীতকাল চলে গেছে কিন্তু এখনো অবধি তো ওই ওই ইয়েগুলোই চলছে ওই শাক সবজি তো এখন চলছে এখন তো আচ্ছা আচ্ছা আর আর বলছিলাম যে আপনার কি বেদানা বা কমলালেবু আঙ্গুর এগুলো কিছু লাগবে কলা কি সিঙ্গাপুরি না মর্তমান আচ্ছা আপনি কবে নেবেন ঠিক আছে তাহলে কাল সকালেই চলে আসবেন হ্যাঁ আমি জিনিসগুলো আলাদা করে রাখবো আমাদের সকাল ভোরবেলায় ঢোকে আসলে রাতে ঢোকে না হ্যাঁ হ্যাঁ সকাল সকাল চলে আসবেন নিয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনার আর একবার আপনি একটু বলে দিন না কতটা পরিমাণটা একটু বলে দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম হুম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ